উত্তর চব্বিশ পরগনায় যে সমস্ত ব্যবসাপাতি আছে সেগুলো হল আমি যে এলাকায় থাকি সেটা সাধারণত নদীমাতৃক এলাকা এখানে মাছ কাঁকড়া বা দেখা যাচ্ছে কাঠের কাঠ মধু এগুলোরই এখানে ব্যবসা বাণিজ্য সাধারণত হয়ে থাকে কিন্তু বর্তমানে কিছু সমস্যার সম্মুখীন সাধারণ মানুষ বা এলাকার মানুষ হয়েছে সেগুলো হল তারা যেমন আগে জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে বিক্রি করত বা মধু নিয়ে বিক্রি করত সেগুলো আর এখন তারা পারে না করতে কেননা বনবিভাগ অনেক সচেতন হয়ে গিয়েছে সেগুলোও আর তারা এখনও অনেক ভেতরের জঙ্গলে গিয়ে যেহেতু এগুলো কাটতে হয় বা সেই কারণে একটা ভয়ও থাকে বাঘের সেই জন্য সাধারণ মানুষ এখন অনেকটা পিছিয়ে গিয়েছে সেইগুলো আর তারা করতে চায় না